আমাদের বাঙালির বিয়ের অনুষ্ঠানে খুব আচার আচরণ আছে যেমন গায়ে হলুদ মেহেন্দি উৎসব আইবুড়ো ভাত খাওয়ানো আরও অনেকরকম ইত্যাদি বিয়ের রাতে নাচ গান হয় ছেলের বাড়ির দিক দিয়ে মেয়ের বাড়ির দিক দিয়ে আনন্দ উৎসব করে সবাই মিলে আবার শুনেছি ছেলে বিয়েতে অনুষ্ঠান বিয়েতে আচার না মানলে নাকি খারাপ কিছু হয় তাই আমাদের এখানে প্রত্যেকটা নিয়ম খুবই গুরুত্বপূর্ণ হিসেবে পালিত করা হয় যাতে কারো কোনও অকল্যাণ না হয় বর বউ খুব আনন্দ করে সবাইকে বিয়ের পরের দিন বিয়ের পরের দিন মেয়েদের একটু কষ্ট হয় বাপের বাড়ির দিক বাপের বাড়ি ছেড়ে থাকতে তবু সে মানিয়ে গুছিয়ে নেয় পরে